হ্যালো কী করছিলে ও ও হ্যাঁ তাহলে কাল থেকে তো অফিস যেতে হবে ও আর হ্যাঁ হ্যাঁ কী করবি বল তো সেদিনে যাবি কী করে

হ্যাঁ কটায় ট্রেন আছে বল তো

ও আর ওখান থেকে যাবি কী করে আর বা আর বাড়ি থেকে ইয়ে যাবি কো কী করে ওই স্টেশনকে হ্যাঁ তাহলে তাহলে তাহলে দুজনে মিলেই একটা গাড়ি ভাড়া করে নেব লে না তোদের ওখান থেকে কোনো একটা গাড়ি ভাড়া করে নিবি তুই দিয়ে সেখান থেকে এসে আমাকে তুলে নিয়ে চলে যাবি হ্যাঁ না আমার এপাশে গাড়ি হলে দেখ সমস্যা হবে কেননা তোর ঘর তো আমার থেকেও পরে তো আবার যেতে হবে তোর কাছকে তারপর আবার আসতে হবে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ